হ্যাঁ হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ আমি খুব কঠোর পরিশ্রম করে এই দোকানটা করেছি তো হচ্ছে এখন আমার এই দোকানে খুবই ভালোই সেল হয় বা এই দোকান থেকে আমি ভালোই রোজগার করতে পারি তো এর আগে ছোটোই ছিল তো এখানে আমি সব থেকে বড় কথা যে আমি আমার দোকানে যে চা তৈরি করি যে কাস্টমাররা আসে তাদেরকে যে চা করে দিই সেই চায়ে আমি কোনো ভেজাল মেশাই না আমি একদম খাঁটি জিনিসেই খাঁটি চা পাতার খাঁটি দুধেরই চা করে দিই সেই জন্য ও কাস্টমারেরা হ্যাঁ দোকানটা আমার সকাল সকাল ছটা সাড়ে ছটার মধ্যে দোকানটা খুলে দিই তো সেক্ষেত্রে দুপুরে একটু বন্ধ থাকে তারপর আমার তো রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকে আপনি যখন চাইবেন তখনই পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি একাই করে যাচ্ছি না না আমার কোনো অসুবিধা হয় না আমি পরিশ্রম করে এই দোকানটাকে অনেক বড় করেছি আরও আমি বড় করতে চাই তো আপনার মতোন কাস্টমার পেয়ে থাকলে তো আমি আরও এগিয়ে যেতে পারব এখন আমি হোম ডেলিভারিও করছি তো সেক্ষেত্রে অনেক অনলাইনেও অনেক অর্ডার আসে সেখানেও আমি সাপ্লাই দিই হ্যাঁ আমার প্রত্যেক দিন পাঁচ লিটারের বেশি তো দুধ লাগে তো পাঁচ লিটারটা লাগেই তার উপরেও আবার লাগতে পারে আর চা পাতা তো সেক্ষেত্রে দু থেকে তিন কে জি তো লেগেই থাকে হ্যাঁ আমি হ্যাঁ বাড়ির সবাইকে নিয়েই আসুন না আমাদের আমাদের যে দোকানে চা খেতে সবাই খেয়ে দেখুক কেমন আমি ভালো বললেই তো ভালো নয় সবাই ভালো বলুক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম